আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি নিয়ে বেশি আগ্রহী এবং ফটোগ্রাফি জাস্ট হবি বলতে পারেন এবং এটাকেই নিয়ে প্রফেশনে আশা করছি যাওয়ার আছে এবং এটি আগে বলতে গেলে জাস্ট হবি হিসাবে ভাবতাম কিন্তু তার প্রতি একটি ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমি ফটো তুলি যেমন ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স বলতে আমি লাদাখে গিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের পাহাড় পর্বতের এবং বন জঙ্গলের বিভিন্ন ধরনের ঝর্ণা বিভিন্ন ধরনের তাদের কালচারাল তাদের র্যান্ডম মানুষের কালচারাল অ্যাক্টিভিটি এবং তাদের বিভিন্ন ধরনের যে আদব কায়দা সেগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি এবং এছাড়া আমি বিভিন্ন জায়গায় আশেপাশে নদীতে নদীর ধারে গিয়ে মাঝিদের ফটো তোলা তাদের বিভিন্ন কাজকলাপের অ্যাক্টিভিটি তাদের যে বর্ণনা বিভিন্ন ফটো তোল ফটোগ্রাফির মাধ্যমেই তাদের একটা চিত্র তোলার চেষ্টা করি এবং এছাড়া আমি কোথাও বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে সেখানে বর কনের ফটো ফটো তুলি এছাড়া তাদের কিছু আনন্দের মুহূর্ত তাদের কিছু পরিবারের দুঃখের মুহূর্ত সেগুলো ফটোর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন কাজে যেমন বিভিন্ন ধরনের মন্দিরে গিয়ে মন্দিরের তাদের পুরোহিতদের আদব কায়দা তাদের পুজো করার স্টাইল এবং বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি সেগুলো ক্যাপচার করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের স্পোর্টসে খেলতে খেলা দেখতে যাওয়ার সময় তাদের বিভিন্ন গোলের যে মুহূর্তগুলো হয় সেলিব্রেশনের মুহূর্তগুলো হয় সেগুলো ফটোগ্রাফির মাধ্যমে করে তোলার চেষ্টা করি